রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গের প্রাকৃতিক দৃশ্য বিপুল পরিবর্তন এসচে পশ্চিমবঙ্গের প্রাকৃতিক দৃশ্যে নানা রকম জিনিস দেখতে পাওয়া যায় যেমন ঘরবাড়ি গাছপালা পশুপাখি প্রভৃতি নদী হ্রদ পুকুর খাল বিল মাঠ প্রভৃতি জিনিস এইসব পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে প্রাকৃতিক দৃশ্যে বর্তমানে নানান পরিবর্তন দেখা গিয়েছে যে সমস্ত জিনিস দেখলে মনে হয় আগের তুলনায় আসতে আসতে পরিবর্তিত হচ্ছে কিন্তু যে আমাদজের আমাদের যে ওজন স্তর আছে সেই ওজন স্তরের যাতে না ক্ষয় হয় সেদিকেও আমাদেরকে নজর দেওয়াটা জরুরি বাস্তুতন্ত্র তো চেঞ্জ হতেই থাকে কোনো না কোনো সময় প্রতি বছর বাস্তুতন্ত্র চেঞ্জ হয় কোথাও না কোথাও তো পশ্চিমবঙ্গের প্রাকৃতিক দৃশ্যকে ব বলতে গেলে বলা যেতে পারে এখন রাস্তার দু পাশে গাছ লাগানো হচ্ছে এবং গাছ বড়ো হচ্ছে যা আমাদের ছায়া দিচ্ছে অক্সিজেন দিচ্ছে এবং বিভিন্ন দিক থেকে গাছ আমাদের সহায়তা করছে এবং পুকুর যে পুকুর নদী নালা খাল বিল যেইগুলো হ রয়েছে পুকুরের পুকুরের বিভিন্ন আবর্জনা বা বিভিন্ন জিনিস আগে যেমন নোংরা থাকতো সেই পুকুর থেকে পচা গন্ধ সা ছাড়তো এবং নানা রকমের রোগ জ্বালা বিষয়ক জিনিস তৈরি হতো সেই সমস্ত জিনিসের দিকে এখন ধ্যান দিয়ে পুকুর পুকুর যে সমস্ত আছে পুকুর খাল বিল সে সমস্ত পুকুর খাল বিলকে আবর্ত আবর্জনা মুক্ত করা হচ্ছে তাছাড়া বিভিন্ন জায়গায় পার্ক তৈরি হচ্ছে এবং সেই পার্কে মানুষজন যাতায়াত করে পার্কে গাছপালা একটা হাইজিনিক পরিবেশ রাখা হচ্ছে এমন অনেক নির্দিষ্ট অঞ্চল আছে যা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশেষভাবে বিখ্যাত যেমন বলা যেতে পারে বাঁকুড়া বা বাঁকুড়া বা বিভিন্ন জায়গায় আছে বীরভুম অজ বিভিন্ন জায়গা আছে পশ্চিমবঙ্গের মধ্যে যেগুলো খুবই বিখ্যাত সেখানের বিভিন্ন পাহাড় আছে বীরভূমে এবং তাছাড়া রয়েছে মুকুটমণিপুর সেখানে রাস্তার দুই পাশে গাছ এবং নানা প্রাকৃতিক দৃশ্য আছে যা একদম সেখানকে গেলে মনমুগ্ধ করে তাছাড়া পাহাড় রয়েছে পাহাড় রয়েছে যেখানে মানুষ প্রায়ই যাতায়াত করে তাছাড়া বিভিন্ন জায়গায় থিয়েটারও হয় এবং মায়াপুর নবদ্বীপ এক বিশাল কারণে বিখ্যাত কারণ সেখানে তীর্থস্থান রয়েছে বিশ্বের বিভিন্ন বিভিন্ন যারা ব্যবসায়ী যারা বড়ো বিসনেসম্যান এবং যারা প্রচুর কোটিপতি তারাও সেখানে ঘুরতে আসে এরকমভাবে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে প্রাকৃতিক দৃশ্য পরিবর্তিত হয়েছে